হুম বলছি বলুন

একটু খাওয়া দাওয়া তো আপনাকে মেনটেন করতেই হবে কেননা এই এত বড় অপারেশন থেকে আপনি উঠেছেন আপনাকে তেল ঝালজাতীয় খাবারটা একদমই আপনার চলবে না এখন আপনি যদি পারেন একটু লাইটলি যতটা সম্ভব লাইটলি খাবারটা খাবেন হালকা তেল মশলা কিন্তু এই যেভাবে হালকা জাতীয় খাবার আর রিচ খাবার একদমই খাবেন না ইচ্ছে করছে বুঝতে পারছি কিন্তু খেলে এখন আপনার সমস্যা হতে পারে এই কারণে আপনি যতটা সম্ভব মানে যদি একটু সিদ্ধ জাতীয় অল্প তেল মশলা মানে একবারেই যে সিদ্ধ সেটা না হালকা একটু দিলেন যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন যতটা কম এড়িয়ে থাকা যায় বা এড়িয়ে খাওয়া যায় মাংসটা মাংস খেতে পারেন তাতে কোনও সমস্যা নেই এতে বরং ভালো তবে আপনাকে মাংস বাড়িতে যেমন সবাই খায় সেই অনুযায়ী খাবার খাবেন না শুধু সিদ্ধ শুধু সিদ্ধ জাতীয় খাবারটা খাবেন যেটা তেল মানে একদমই লাইট সিদ্ধ একটু পেঁপে দিলেন পেঁপের সাথে একটু অল্প জিরে একটু অল্প তেল দিয়ে সিদ্ধ করে সেই জুসটা খাবেন বেশি পরিমাণে খাবেন না তা তাহলে হজম হবে না আপনি ওই তো বললাম আপনি খাবেন না আমি তো সেটা বলছি না অল্প পরিমাণে পরিমাণ অল্প যেহেতু সেখানে আপনি মেনটেন করতে পারবেন না অল্প পরিমান খাবেন খাওয়াটা আপনাকে খুব কন্ট্রোলের মধ্যেই থাকতে হবে এরপরে তা নাহলে আপনার শরীরে অন্য রকম সমস্যা আসতে পারে আর ওষুধগুলো টাইমলি খাওয়ার ব্যবস্থা করুন ওষুধগুলো যেভাবে আপনার প্রেসক্রিপশন করা হয়েছে যেভাবে ওষুধ দেওয়া হয়েছে আপনি সেই নিয়ম অনুযায়ী ওষুধটা কন্টিনিউ করবেন তার সাথে খাবারটা মেনটেন করে খাবেন এতে এক আধ দিন হয়তো তো অসুবিধা হতেই পারে সেই কারণে দেখেশুনে একটু খাওয়া দাওয়া করবেন আর কি আর কিছু তো সেরকম বিশেষ কিছু আর নেই খাওয়াটা একটু সাবধানে করলেই আপনার আর ওষুধটা ঠিকঠাক খেলেই আপনার শরীর ঠিক থাকবে আপনি আর এখন পনেরো দিন বাদে আসুন পনেরো দিন বাদে এলে আমি আপনার শরীরটা একটু চেক আপ করবো আর কিছু যদি ওষুধ আমার চেঞ্জ করার প্রয়োজন মনে হয় আমি দেখে আপনার ওষুধটা চেঞ্জ করে দেব ঠিক আছে হ্যাঁ